হ্যাঁ আমার এমন অনেক কৌশল ও টিপস জানা আছে যেগুলি আমার আঁকার উন্নতিতে সাহায্য করেছে তার মধ্যে একটি হলো রঙের তুলি সঠিকভাবে ধরা আমি রঙের তুলিটা আগে ঠিকভাবে ধরতে পারতাম না কিন্তু আমার যে গুরু মহাশয় তার কাছ থেকে ভালোভাবে রঙের তুলি ধরা এবং তাকে কীভাবে বাঁকানো হয় সেইগুলো ভালোভাবে শিখেছিলাম তারপর থেকে আমার ছবি আঁকায় অনেক উন্নতি লাভ করেছে এছাড়াও ছবি আঁকার ট্রিকস বা কৌশল বলতে গেলে আমার একটি প্রথমেই জিনিস মনে পড়ছে যেইটি হচ্ছে মন থেকে ভাবনা কোনো ছবি আঁকতে গেলে আমাকে সব্বার প্রথমে মন থেকে সঠিকভাবে সেই জিনিসটাকে অনুভব করতে হবে তারপরে আমরা ভালোভাবে ছবিটি আঁকতে পারবো এছাড়াও আমি যখন এই সব জিনিসগুলি শিখছিলাম আমি আমার এই সব জিনিসগুলি শেখার ক্ষেত্রে আমি আমার গুরু রাজীব মুর্মুকেই সবসময় স্মরণ করতাম তিনি আমাকে এই সব ধরণের সমস্ত কৌশলগুলি শিখিয়েছিলেন এছাড়াও আমি বিভিন্ন অনলাইন উৎস যেমন ইউটিউব ফেসবুক বিভিন্ন ভিডিওর জায়গা দেখে এই সব ছবি আঁকাগুলি আরও উন্নত করে তুলেছি বর্তমানে